যেহেতু আমি শহরে থাকি তাই সেখানে তেমন সেলাইয়ের কাজ হয় না হয় আমি সেখানে সেলাইয়ের কাজ করতেও পারি না সেখানে কাজ তার কাজের সঙ্গে যুক্ত সে সেলাইয়ের কাজ করে না কিন্তু আমি যখন ছুটি পাই তখন পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ছুটি কাটানোর জন্য যাই সে কিন্তু সেখানে গিয়ে দেখি গ্রামে আমার গ্রামের লোকেরা সেলাইয়ের কাজ করছে বিভান বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ করছে যেমন ব্লাউজ তৈরি করা কাপড়ের ডিজাইন করা শাড়ির ডিজাইন করা আরও অনেক কিছু কাজ করে সেলাইয়ের তো আমার সেগুলো দেখতে খুব ভালো লাগে আমি সেগুলো মন দিয়ে দেখতাম সেগুলোর প্রতি আমার অনেক আগ্রহ হতো একদিন আমার একটা বৌদি আমাকে বললো তুইও সেলাইয়ের কাজ করতে পারিস করে নিজেও কিছু অর্জন করতে পারিস সেখান থেকে তো আমি আমার দেখে সেটাও খুব ভালো লাগলো সেলাইয়ের কাজ একদিন বউদির দেখে দেখে করতে লাগলাম প্রথম প্রথম আমার এখন একটা ভালো হতো না ডিজাইন যেখানে আমি ডিজাইন কিন্তু খবর পা সেলাই ডিজাইন খুব ভালো হতে থাকলো সবাই প্রশংসাও করতো আমি সেই প্রশংসা শুনে আরও কাজে উৎসাহ হতো আমি আরও ভালো কাজ করতাম এবং

সে কাজ করার উপার্জন করতে পারতাম ওখানে যে কদিন ছিলাম সে কদিন আমি কাজ করতাম তারপর যখন আমি শহরের বাড়িতে চলে আসলাম তখন আমি দেখতাম একটু মালে এসেও কাজ করতাম তারপর কাজ করার পরে আমিও কিছু অর্থ অর্জন করতাম আমার বৌধি একদিন বললো কাজ গুলো নিয়ে ওখানে আরও টাকা উপার্জন করতে পারিস আরও ভ ভালো কাজ করার জন্য ভালো প্রতিক্রিয়াও উপার্জন করতাম কাজের প্রশংসাও করে আমার সেসব শুনে খুব ভালোও লাগে তাই আমারও খুব ভালোও লাগে আমি কাস্টমারকে কাস্টমারকে তৈরির কাপড় অনেক উপহার দিয়েছি কারণ তারা আমার কাজের দেখে দক্ষতা সম্পর্কে চিন্তা করে আমার খুব ভালো লাগে আমি বিভিন্ন ধরনের কাপড়ের ডিজাইন উপহার দিয়েছি লোকেরা আমার লোকেরা আমার দক্ষতা সম্পর্কে চিন্তা করে সেটা হলো তাদের কাপড় বিভিন্ন রকমের ডিজাইন দিই তারা আমার দক্ষতা সম্পর্কে চিন্তাভাবনা করে অনেক ভালো ভালো কথা বলে